কবিতার নাম অপাঠ্য একটা খোলা বই কিছু অচেনা অজানা শব্দ যারা হয়ে উঠতে পারেনি কোনোদিন একটা বাক্য বাড়িতে তাতে ছন্দ এসেছে অতিথি হয়ে বুঝি আবেগের সাথে তাদের সম্পর্ক ভালো নেই অপ্রয়োজনীয় অবাস্তব অগোছালো চারিদিক অপ্রয়োজনীয় শব্দগুলোই কি দর্শনের অবাস্তব ভেবে দূরে ঠেলে দেওয়া শব্দগুলোই বুঝি ইতিহাস অগোছালো ভাবনাগুলোই স্বার্থহীন কল্পনা তাহলে এখানে কি সাহিত্যের কোনো স্থান নেই নেই তার ঐতিহাসিক কোনো সংস্করণ শুধু রয়েছে একটা খোলা বই যা আজও রয়েছে অপাঠ্য এ বই পড়ার সাহস এখনো কেউ করেনি